হ্যাঁ হ্যালো হ্যাঁ রকমারি স্টোর্স থেকে বলছেন আচ্ছা আমি আপনাদের পাড়া থেকেই বলছি এই আপনাদের হ্যাঁ এই আম পাড়ার কাছে আমার বাড়ি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে চিনবেন হয়তো কিন্তু আমার একটু কাজে ব্যস্ত বলে আপনার ওখানে আর যেতে পারলাম না তাই আমি আপনাকে ফোন করে নিলাম দিদি বলছি যে কিছু কিছু আর কি আমার একটু মাল লাগত মানে আমার মেয়ের আরকি ওই সামনের রোববার একটু জন্মদিন আছে তো আমরা রাতের দিকে একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম করেছি আপনাকেও নিমন্তন্ন করতে যেতাম তো এই মালগুলো আরকি লাগত তো আপনি যদি একটু লিখে নিতেন খুব ভালো হত তাহলে আমাকে আর যেতে হত না এই ফোনেই বলে দিতাম আপনাকে হ্যাঁ হ্যাঁ আপনাকে মালগুলো আমার বাড়িতেই পৌঁছে দিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি বলে দিচ্ছি আগে আগে আগে আমি বলি যে আমার এমনি আপনার তো আমি জানি কী কী মোটামোটি আছে তবু আমি বলে দিচ্ছি দেখুন ওই যে ছোটো গোল বেলুনগুলো রাখেন না ওই বেলুনগুলো আপনি লিখুন আমি বলছি ওই বেলুনগুলো আপনি মোটামোটি হ্যাঁ মোটামোটি আপনি ওই পাঁচ সাত প্যাকেটের পাঁচ প্যাকেট পাঁচ প্যাকেটই পাঠাবেন মোটামোটি বেলুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কালারের বিভিন্ন রঙের বিভিন্ন রঙের মিশানো পাঁচ প্যাকেট মতোন বেলুন দেবেন আর আপনার ওই ওই যে শিকলগুলো ঝোলায় না এখন প্লাস্টিকের উঠে গেছে ওগুলোও আপনি পাঁচ প্যাকেট মতোন দিয়ে দেবেন ঠিক আছে আর আপনি মনে হয় আপনি কেকও তো রাখেন না ওই তিনশো সাড়ে তিনশোর মধ্যে একটা ছোটো ভ্যানিলা ফ্লেভারের একটা দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তাই করে দিন তাই করে দিন ওটাই করে দিন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটু সুন্দর সুন্দর ডিজাইন দেখে করে দেবেন আপনিই করে দেবেন আপনার পছন্দ মতোন তিনশো সাড়ে তিনশোর ওই একটা সরি চারশো কুড়ি বললেন না হ্যাঁ ওই আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব ভালো হলো তাহলে ওই একটা কেক করে দেবেন বেলুন আর ওটা তো বলেই দিলাম আর মুদিখানার কিছু লাগত তো মুদিখানাগুলো কি লিখে নেবেন লিখে নেবেন না আমি বাড়ির কাউকে ফর্দটা লিখে আপনার দোকানে পাঠিয়ে দেব আচ্ছা তাহলে একটু তাড়াতাড়ি করুন তাহলে বাসমতী চালটা করে দিন ওই তিন কেজি মতোন আর হ্যাঁ মুগ ডাল করুন দু কেজি মতোন আমার ঘরেও লাগবে হ্যাঁ হ্যাঁ আর বেসন করুন এক কেজি আর হ্যাঁ সর্ষের তেল দু কেজি করুন সাদা তেলও দু কেজি করুন দু কেজি দু কেজি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর খেজুর এক প্যাকেট চিনি করুন হ্যাঁ তাই করে দিন বেশি করবেন না ওটা দুশো দুশো করে করুন আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খেজুর চিনি করুন দু কেজি আর আর কি বলব হ্যাঁ আর তেল সরি লঙ্কা হলুদ জিরে ধনে গুঁড়ো একশো গ্রাম করে প্যাকেট পাঠিয়ে দেবেন আর গরম মশলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বললেন ভাগ্যিস তাহলে এক আপনি অন্তত ওই পঞ্চাশ পিস পাতা মানে দু বান্ডিল দু বান্ডিল পাতা দু বান্ডিল গ্লাস পাঠিয়ে দেবেন ব্যাস ব্যাস এইটুকুই ঠিক আছে আপনি রেডি করে আপনার হয়ে গেলে আপনি আমাকে ফোন করবেন আমি যদি পারি বাড়ি থেকে কাউকে পাঠিয়ে দেব ঠিক আছে আপনি আপনার হয়ে গেলে আপনি দিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিন অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখি হুম হুম হুম